আমাদের এলাকায় সরকারি হসপিটাল রয়েছে যেখানে আজকালকার দিনে যেমন আমাদের খাওয়ার দাওয়ার আমরা যা খাই সে যা শাকসবজি হোক সেগুলো প্রতিটি জিনিস যেন সব সার দিয়ে তৈরি সেক্ষেত্রে আজকালকার দিনে যেমন অসুখ প্রচুর অনেকটাই বেড়ে গিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে মানুষের ভিড়টা অতিরিক্ত দিনের পর দিন বেড়েই চলেছে হ্যাঁ দীর্ঘ অপেক্ষা করতে হয় আমাদেরকে হাসপাতালে গেলে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন কোনো রুগীর যদি শরীর খারাপ হয় সে যদি হসপিটালে হাসপাতালে যায় সে সেখানে সঙ্গে সঙ্গে চিকিৎসা পায় না তাকে অনেকটা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেক অপেক্ষা করতে হয় চিকিৎসার জন্য হ্যাঁ আরো অনেক রকম আরো নানান সমস্যা রয়েছে সেক্ষেত্রে সব ক্ষেত্রেই যেমন যেমন সরকারি হাসপাতালে নিয়ম যে প্রথমে চিকিৎসার জন্য আগে টিকিট কাটতে হয় হ্যাঁ আর এরকম ধরনের অনেক রকম সমস্যা রয়েছে ওষুধের দোকানে লাইন হ্যাঁ সেক্ষেত্রে হাসপাতালে অতিরিক্ত ভিড় ও সব কিছুর জন্যই দীর্ঘ অপেক্ষা করতে হয় আমার মতে হাসপাতালে চিকিৎসার যে অপেক্ষার যে এত অতিরিক্ত ভিড় এবং এত অপেক্ষা করতে হয় সময়মতো চিকিৎসার জন্য সে সমস্যাগুলি একটু ভালোভাবে দেখা উচিত এবং আমাদের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে তাদের মধ্যে মেন সমস্যাগুলি হলো যে আমরা মানুষের শরীর খারাপ হলে তারা সেটার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা পায় না রোগী সময়মতো কোনো চিকিৎসা পায় না সেই ক্ষেত্রে সে সমস্যাগুলি দাঁড়িয়েছে এই ধরনের চ্যালেঞ্জগুলোই হসপাতালে দেখা দেয়